যেমন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে যেমন কোনো পরিচিত কোনো বন্ধু কোনো ফ্রেন্ড বা ফ্রেন্ড বা কোনো আত্মীয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করা হয় যেমন কেউ অনেক দূরে আসে অনেক দ দিন ধরে তার সঙ্গে দেখা হয় না বা কথা হয় না এরকম এরকম অ্যাপে যেমন ইনস্টাগ্রাম ফেসবুক এরকম আরও নানান অ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব